আমার লেখা প্রিয় লেখক হচ্ছেন প্রিয় কবি হচ্ছেন কবি নজ রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গীতাঞ্জলি গীতালি বিভিন্ন উপন্যাস রয়েছে কিন্তু আমি একজন পাঠক হিসেবে তার লেখার তার লেখার যে রূপকধর্মী যে লেখাগুলো সেগুলো আমি খুব পছন্দ করি যেমন একটি কথার আড়ালে একটি লে লেখার আড়ালে একটি অন্য ধর অন্য ধরনের বিষয়বস্তুকে তিনি ফুটে ফুটিয়ে তুলতে চান বা সমাজের অন্য কোনো দিক তুলে ধরতে চান সেটাকে আমার খুব ভালো লাগে